হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যালো হ্যাঁ বলুন ডিসটার্ব হচ্ছিল একটু লাইনে বলুন হ্যাঁ হ্যাঁ ও কীসের জন্য কী অনুষ্ঠান কী কাজের আ ও

হ্যাঁ হ্যাঁ ও কতজন লোকের আচ্ছা মেনু কী হবে

আচ্ছা হুম ওই দশ হাজার এরকম দশ হাজার টাকা না না এতগুলো এতগুলো মেনু বলছেন সে তো আপনার বাড়িটা কত দূর সেই অনুযায়ী

তাহলে ওই আটের মতো দিয়ে দেবেন আটের মতো দিয়ে দেবেন আট হাজার হ্যাঁ সে তো কটার দিকে যেতে হবে কটা দিয়ে সকালে কি না বিকাল দিয়ে ও ও রাতে এই সকালের টিফিন পিফিন কোনো কিছু বানাতে হবে না তো শুধু রাতে

ও আচ্ছা ঠিক আছে একটু অ্যাড্রেসটা সেন্ড করে দেবেন আর ওই আট হাজার দেবেন ছয় অনেক কম হয়ে যাচ্ছে এত কিছু মেনু আমার লেবার নিয়ে লেবার নিয়ে তো এ করতে হবে লেবার নিয়ে তো যেতে হবে না তা লেবার নিয়ে যেতে হবে ওই আটই দিন আর কি আর লেবারের তো এখন অনেক চার্জ বেড়ে গিয়েছে লেবারেরও তো দাম তাদের মাইনে দিতে হবে ছয় অনেক কম হয়ে যাচ্ছে হবে না ছয় অনেক কম ঠিক আছে ওই আট দিয়ে দেবেন আর আমি তাড়াতাড়ি চলে যাব হ্যাঁ হ্যাঁ আর অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ